হ্যাঁ নমস্কার বলুন আচ্ছা কি বীজ লাগবে আচ্ছা আচ্ছা কী সবজি আছে এখন

আচ্ছা আচ্ছা ঠিক আছে করে দেবো চাপ নেই ভালো বিষ আছে

হ্যাঁ খয় স ভালো আছে ওটা খয় ভালো বীজ আছে চাপ নেই বীজ বিষ আছে ওষুধ আছে বীজ আছে সব কিছু আছে ও দাম প্যাকেট হিসাবে দাম তো হ্যাঁ কোয়ালিটি দাম হবে প্যাকেট ভালো প্যাকেট আছে উন্নত মানের কোয়ালিটির বীজ আছে হ্যাঁ সব কিছু আমরা বহন করবো কোন চাপ নেই কম্পানি আমাদের ছেলে যেয়ে দেখে আসবে দরকার হলে ছেলে পাঠিয়ে দেবো গিয়ে করে আসবে দেখে আসবে কী রকম কী ব্যাপার কারণ যে কোনো কিছু হলে ছবি পাঠিয়ে দেবেন তুলে আমরা আমাদের ছেলে গিয়ে দেখে ওষুধ দিয়ে আসবে আবার হ্যাঁ পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে মানে মোটামোটি ধরে নিন পনেরো কুড়ি দিনের মধ্যে না না না ব্যবস্তা আছে সব কিছু যেমন ফসল চাষ করবেন সেরকম অনুপাতে মাল মেটিরিয়াল দেওয়া হবে যেমনটা যেমন কোনোটা দু সপ্তাহ কোনোটা তিন সপ্তাহ চার সপ্তাহ এরম মধ্যে গাছ বেরিয়ে যাবে ঠিক আছে হুম